গানের পারফর্ম্যান্স আর কোনও গান রেকর্ডিং করার মধ্যে একটা খুব বড় পার্থক্য রয়েছে পার্থক্য বলতে এরকমই কোনও গানকে যখন পারফর্ম্যান্স হিসাবে নেওয়া হয় বা পারফর্ম্যান্স করা হয় সেটা জেনারেলি স্টেজেই করা হয় তো স্টেজে কোনও গান পারফর্ম্যান্স করার সময় যদি গান থেকে সু গানের সুর থেকে বেরিয়ে যাই বা উপরের নোটে পৌঁছাতে না পারি বা নিচের নোটে আসতে না পারি ঠিক সো সুরের সাথে সাথে বা তাল হারিয়ে ফেলি বা বাইরের যে কোলাহল জনতার কোলাহল হইচই শব্দ সেগুলোকে সমস্তটাকে নিয়েই পারফর্ম্যান্স হিসাবে আমরা ধরি পারফর্ম্যান্স করার সময় যদি সুর থেকে বেরিয়েও যাই সেটা মিউজিশিয়ান যারা রয়েছেন তারা সেটাকে সামাল দিতে পারেন কিন্তু যখন কোনও গান রেকর্ডিং করা হয় বা রেকর্ডিং করার জন্য তাকে আগে থেকে প্রস্তুত করা হয় সমস্ত সেট যেমন ধরুন বাইরের কোনও শব্দ রেকর্ডিংয়ের সময় রেকর্ডিং গানের কোরাসের ভিতরে যেন না কোরাসের সাথে যেন একসাথে না হয়ে যায় সেই জন্য কাঁচের ঘর আমরা প্রস্তুত করি পুরোটাই বায়ু নিরুদ্ধ একটা ঘর যেখানে ক্যাচে সাউণ্ড যেন না ক্যাচ করে আমার রেকর্ডিংয়ের সময় বা সেখানে আমি একটা গান যদি সু উপরের নোটে যেতে না পারি বা নিচের নোটে সময়মতো আসতে না পারি আমি আবার তাকে পুনরায় করতে পারি সম্ভাবনা পসিবিলিটি একশো পার্সেন্ট কিন্তু স্টেজে যখন আমি পারফর্ম্যান্স করি বা করবো তখন সেখানে এরকম কোনও সুযোগ দ্বিতীয়বার আর আসবে না তো সেভাবে সেখানে সুরকে বেশি প্রাধান্য না দিয়ে মানুষের কোলাহল মানুষকে আনন্দ দেওয়াটাই বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমার মনে হয় তো সেই কারণে পারফর্ম্যান্স আর রেকর্ডিংয়ের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটাকে ভালো করে বুঝে নিয়ে পারফর্ম্যান্স করার জন্য পারফর্ম্যান্স দাও আর রেকর্ডিং করার জন্য সু বায়ু নিরুদ্ধ একটা কাঁচের ঘর অবশ্যই দরকার